বাগানে কি ধরনের গাছ লাগানো হবে তা নির্ভর করে আমাদের টোটাল দৃষ্টির উপর এই দৃষ্টিকে বিধান করে বাগানের বিভিন্ন গাছপালা সেই গাছপালা দেখতে পাবো আমরা গাছপালাতে যে গোলাপ যে গোলাপকে বলা হয় কি না সুগন্ধের রানী সুগন্ধ ফুল গোলাপ বিক এমন গাছ বিকশিত করে যে ফুল কি করে আমাদের সবার দিষ্টিকে কি করে না কেড়ে নেয় আবার মনকে তার গন্ধ কি করে না ভরিয়ে তোলে এরপরে চলে আসি দেখতে পাই আমরা যে এ এ রজনীগন্ধা যে রজনীগন্ধা ভোরেরবেলায বিকশিত হয়ে ওঠে সেই বিকশিত বিকশিত রজনী তার সুগন্ধ ছড়াতে থাকে বাতাসের মধ্য দিয়ে এর মাধ্যম দিয়ে কি করি না আমরা তখন বুইতে পারি রজনী ফুল ফুটেছে এর পরে থাকে যে বাগানে বিশেষ সৌন্দর্য জন্য করে গাঁদা ফুল যে গাঁদা বিভিন্ন রকমের গাঁদা থাকে সেই গাঁদা কি করে না আমাদের কি করে না দৃষ্টিকে কেবলমাত্র কেড়ে নিতে পারে এর সঙ্গে সঙ্গে থাকে সূর্যমুখী ফুল যে সূর্যমুখী ফুল বিশাল বড় আকারের ফুটতে থাকে সূর্যের দিকে কি করে আ মুখ করে ফুটতে থাকে এইটা এটাকে এটাও একটা বাগানের বিশেষভাবে কি করে না দৃষ্টি সাধন করে থাকে এবং দৃষ্টি সাধনের পিছনে থাকে বাগানের বিভিন্ন চারাগাছ এই চারাগাছ শুধু তো নয় বাগানে থাকে সেকি না লতানো গাছ অপরাজিতা ফুল এবং মাধবীলতা তারা বেড়িয়ে বেড়িয়ে পুরো বাগানকে বেড়িয়ে বেড়িয়ে কি করে না তারা বেড়ে ওঠে এবং আর কি করে না এরা যে ফুল তার মধ্যে পরিবেশও দেখা সে ফুল সত্যিই অসাধারণ বাগানের উপযোগীর ক্ষেত্রে